হ্যাঁ পশ্চিমবঙ্গের বিনোদনের দৃশ্য ভারতের অন্যান্য রাজ্যের সাথে যেভাবে তুলনা করা হয় যেটা হলো আমাদের আমাদের দেশে বিভিন্ন জায়গা আছে যেখানটায় বিভিন্ন ধরমের ধরনের যেসব নাচ গান বা কোনো সিরিয়াল ধরো আমাদের এখানে হলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে সেটা অন্য দেশে ও অন্য রকম ভাষায় তারা প্রচলিত করছে এটা আর এক রকম আর যেরকম আছে যে আমাদের এখানে একটা একটা সিঙ্গার সে খুব সুন্দর গান করছে অন্যান্য দেশে বা অন্যান্য রাজ্যে তারা তাদের টাকার বিনিময়ে তাদেরকে অন্যান্য রাজ্যে নিয়ে যায় বা অন্যান্য দেশে যের যারা গান করে বা অন্যান্য নাটক করে যেকোনো সিনেমা টিনেমা করে তারা বিখ্যাত হয়ে ওঠে তাদের আমরা আমরাও তাদের টাকা দিয়ে আমাদের দেশে নিয়ে আসার চেষ্টা করি এভাবে হয় আর যেরকম রিয়েলিটি শো আছে সিনেমা আছে অনেক কিছুই আছে যেটা আমাদের আমাদের দেশ থেকে অন্য দেশে তারা গিয়ে করে আর তাদের দেশ থেকে আমরা বা তারা শিখে এসে সেটা আমরা আমাদের দেশে আমরা নিজেদে নিজেদের মধ্যে করে আমরা অনেকের সবাইকে দেখানোর চেষ্টা করি এটা আছে সব কিছুই মিলিয়ে আমাদের এই ভারত রাজ্য ভারত দেশ